হ্যাঁ হ্যাঁ আমার স্টেশনারি দোকান আছে স্টেশনারি সব রকমের জিনিস পাওয়া যাবে তোমার চুরি মালা কানের টিপ পাতা সব কিছুই পাওয়া যাবে ভালো ভালো হ্যাঁ সিটি গোল্ডের জিনিস তিনশো টাকা করে হ্যাঁ তোমার যেমন নেবে একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা যেমন নেবে সে রকমই পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ওগুলো সাড়ে তিনশো টাকা করে সবের টিকলি পাতা তেল টেল সব কিছুই পাওয়া যাবে হ্যাঁ গার্ডার তেল টেল সবে পাওয়া যাবে পাওডার নখ পালিশ ঠোঁট পালিশ আমার অনেক বড়ো দোকান নামডাক আইসে দেখে যান কিনুন দেখুন দি বল পছন্দ করুন তারপরে বলবেন যে কেমন বটে সবগুলো এই লেকমি কোম্পানির সব পাওয়া যাবে হ্যাঁ আপনার যখন যা জিনিস নিন আসুন তাহলে রাকছি